ঋতু বলতে গ্রীষ্ম বর্ষা শীত ও বসন্ত এই ঋতুগুলির মধ্যে গ্রীষ্মকালে আমরা এখানে যেহেতু উদ্ভিদ বা যে কোনো গাছ লাগানোর পর সেই গ্রীষ্মকালে বেশিরভাগ রোদ ও তাপের জন্য সেই গাছের মাটি শুকিয়ে যায় এবং তাদের খাবার তৈরির জন্য তৈরির জন্য পরিমাণে জল বা অন্য কিছু তারা প্রোটিন পায় না তার জন্য আমাদেরকে প্রতিদিনই এই গ্রীষ্মকালে সকালে ও বিকালে এই গাছগুলির গোড়াতে জল দিতে হয় এবং শীতকালে বেশি ঠান্ডার জন্য গাছগুলিকে একটু গরম জায়গায় বা রাখতে হয় গরমকালে যেহেতু বেশিরভাগ দুপুরের দিকে রোদের তাপমাত্রা একটু বেশি থাকে তার জন্য আমরা চেষ্টা করি যে গাছগুলোকে গাছগুলোকে আমরা রোদ থেকে সরিয়ে একটু ছাওয়ার দিকে রাখি বর্ষাকালে ততোটা আমাদেরকে জল দিতে হয় না কারণ বর্ষাকালে বৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে জল গাছের গোড়াতে বা যেখানে গাছটি লাগানো আছে সেখানে পড়ে বা থাকে এই কারণেই মাটি ভেজাও থাকে তাই আমাদের মনে হয় যে সকালে সকালে বা সন্ধ্যায় বৃষ্টির কারণে যেই জলটি আছে সেই জলটি তার পরিমাণ পরিমাণে যথেষ্ট তাই আমরা বর্ষাকালে বেশিরভাগ গাছপালাতে বা নিজেদের ঘরের গার্ডেনে থাকা গাছকে আমরা জল দিই না